হ্যালো হ্যালো

হ্যাঁ বলছিলাম যে বাচ্চাদের স্কুলেতে ওই ডাক্তার দেখাতে আসছেন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা তো কবে আসছেন বলুন আপনি আটটা থেকে দশটার মধ্যে চলে আসুন ঠিক আছে একদম একদম এখানে খুব এখানে খুব ভালোভাবে আমাদের বাচ্চাদের দাক ডক্টর আসেন খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেন কোনো রকম কোনো সমস্যা হবে না ঠিক আছে আপনি যদি বলেন আমি হ্যাঁ হ্যাঁ একদম একদম আপনার সব সলিউশন হয়ে যাবে আপনি আটটা থেকে দশটার মধ্যে চলে আসুন খুব যত্ন সহকারে ডাক্তারবাবু দেখেন এবং বাচ্চাদের ট্রিটমেন্ট খুব ভালোভাবে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ না না আপনি এখানে এসেও নাম লেখাতে পারেন আপনি যদি ভাবেন আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবেন সেটাও করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নেই একদম একদম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি একদম একদম আরে বাবা আমাদের ডক্টর তো বে স্পেশালি তো বাচ্চার জন্যই না এখানে চাইল্ড স্পেশালিস্ট তো আপনার আশা করি আপনার প্রবলেম সলভ হবে আপনি আটটা থেকে দশটার মধ্যে কালকে চলে আসুন ঠিক আছে

হ্যাঁ সেটা বাচ্চার শরীর অনুযায়ী দেখবে একদম একদম হ্যাঁ তার কীরকম আচ্ছা তার কীরকম কী সমস্যা হচ্ছে সেই অনুযায়ী তো ওষুধ লিখবে তাই না আর ফিজ হচ্ছে আপনার ওই দুশো

আটটা হ্যাঁ আটটা নাগাদ ঢুকে যাবেন ডাক্তারবাবু আটটা থেকে দশটার মধ্যে দেখবেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আশা করি আপনার প্রবলেম সলভ হবে আপনি আটটা থেকে দশটার মধ্যে চলে আসুন আর আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে এসেই দেখান কোনো রকম আগে থেকে কোনো অ্যাপয়েন্টমেন্ট করার দরকার নেই

একদম একদম আপনি এখানে এসে আমায় একটা ফোন করুন আপনার বাচ্চা আশা করি ঠিক হয়ে যাবে কোনো রকম কোনো সমস্যা নেই হ্যাঁ ওয়েলকাম